আমি হারমোনি বাজাতে খুব ভালো পারি আমি হারমোনি বাজাতে আমার খুব ভালো লাগে আমি হারমোনিয়ামে অনেক গান তুলেছি হারমোনিয়ামের এক একটা সুর এক একটা তাল আমার খুব ভালো লাগে হারমোনিয়ামের এক একটা সুর যেন কান ছুঁয়ে যায় মন ছুঁয়ে যায় তো আমার হারমোনিয়াম শুনতে খুব ভালো লাগে হারমোনিয়ামে গান শুনতে ভালো লাগে হারমোনিয়াম বাজাতে ভালো লাগে তাই আমি বাবা মাকে বলেছি যে আমার বাবা মা তাই আমার জন্য হারম গানের স্যার বলেছেন আমি সেই স্যারের কাছে গান করি বাড়িতেও গান করি আমার মনে হয় যেন গান করলে আমার মন ভালো থাকে আমি তাই প্রতিনিয়তই গান করি গান করতে আমার এমনিতে খুব ভালো লাগে হারমোনিয়ামে অনেক গান তুলেছি আমি আমার এক একটা গানের সুর যেমন আমার মনটা ছুঁয়ে যায় এক একটা গানের সুর এক একটা গানের তাল আমি আমার খুব ভালো লাগে তাই আমি অনেক গান তুলেছি রবীন্দ্র সংগীত নজরুলগীতি অনেক গান তুলেছি এক একটা রবীন্দ্র সংগীত যেন আমার খুব ভালো লাগে নিজেকে মনে হয় যেন নিজেই খুব গাইছি সবাই বলে আমি নাকি খুব ভালো গাই কিন্তু আমার হারমোনিয়ামের এক একটা সুর তাল আমার খুব ভালো লাগে হারমোনিয়ামে গান শুনতে আমার ভালো লাগে হারমোনিয়ামে সব কিছুই আমার ভালো লাগে হারমোনিয়ামের এক একটা রিড এক একটা সুর এক একটা তাল আমার খুব ভালো লাগে আমার হারমোনিয়াম সবচেয়ে প্রিয় হারমোনিয়ামে গান শুনতে গান গাইতে আমার খুব ভালো লাগে তাই আমি সব সময় হারমোনিয়াম নিয়ে বসে থাকি হারমোনিয়ামে নিজের মতো করে গান তুলি নিজের মতো করে বাজাই নিজের মতো গানের গলা গলা বের করি সুর তাল সবই ভালো লাগে হারমোনিয়ামের এক একটা রিড আমার বাজাতে খুব ভালো লাগে হারমোনিয়াম দেখতে খুব সুন্দর তাই আমার হারমোনিয়াম খুব ভালো লাগে তাই আমি হারমোনিয়াম বাজাই হারমোনিয়ামেতে গান করি আমি চাই ওটাকে আমার ওটা দিয়ে আমার কোনো স্বপ্ন পূরণ করতে